আজ কয়েক বছর ধরেই আমি একটি শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পুটির নাম হলো সানসিল্ক সানসিল্কের গোলাপি কালারের যে শ্যাম্পুটা ওই শ্যাম্পুটি আমার খুব পছন্দের ওর গন্ধ আর ওর যে নানা ধরনের গুণাগুণ আছে আমার খুবই ভালো লাগে ওই শ্যাম্পুটা আমি ব্যবহার করে খুব উপকৃতও হয়েছি কেননা আগে আমায় অন্য ধরনের শ্যাম্পু ব্যবহার করতাম সেই শ্যাম্পু ব্যবহার করার পর আমার চুলে ড্যানড্রাফও হতো আর তার সাথে সাথে চুলও উঠত ঠিকঠাক কাজ হতো না আমি তারপর চেঞ্জ করে ওই শ্যাম্পুটা নিলাম ওই শ্যাম্পুটা নেওয়ার পর আমি মাথায় ব্যবহার করছি মাথায় ব্যবহার করতে করতে আমি বুঝতে পারলাম শ্যাম্পুটা সত্যিই ভালো চুলটা খুব সিল্কিও করে তার সাথে সাথে চুলের ড্যানড্রাফও আসতে দেয় না আর চুলটা চকচক করে যে দেখে সেই বলে তুমি চুলে কী ব্যবহার করো আমার সেই কারণেই ওই শ্যাম্পুটি খুবই পছন্দের আমার শেষ হয়ে গিয়েছিল আমি এই কিছু দিন হলো আবার ওই কাছের দোকান থেকে আবার ওই শ্যাম্পুটিই নিয়েছি ওই শ্যাম্পুটি খুবই সুন্দর আমি বারবার ওই শ্যাম্পুটিই ব্যবহার করব কেননা ওটি ব্যবহার করার পর আমার খুব ভালো সুফল এসেছে সেই কারণে আমি নিজেও যেমন এটা ব্যবহার করি আর অন্যকেও আমি বলব যে ওই শ্যাম্পুটা ব্যবহার করো যদি কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই কেটে যাবে